আমি এক দিন আমার বান্ধবীদের বাড়িতে গেলাম এবং দেখলাম একটি কাপড় সে কাপড়টি আমার পছন্দ হল তাকে আমি জিজ্ঞাসা করলাম যে এটা কোথা থেকে নিয়েছিস সে আমাকে বলল যে আমি এটা অনলাইন থেকে নিয়েছি আমারও খুব পছন্দ হল আমিও অনলাইনে অর্ডার দিলাম তার আগে আমি কোনো জামা কাপড় বা কোনো কাপড়ই আমি অর্ডার দিইনি অনলাইনে অর্ডারটি দেওয়ার পর অর্ডারটি সাপ্লাই হওয়ার কথা দশ এগারো দুহাজার তেইশ কিন্তু সেটি এল দুদিন পর বারো এগারো দুহাজার তেইশ অর্ডারটি যখন ডেলিভারি বয় সাপ্লাই করতে এল আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এটা কেন হল সে তখন আমাকে উত্তর দিল হয়তো কোনো সমস্যার কারণে এটা হয়েছে সেই জন্য আমি জানাচ্ছি যে এরকম যেন না হয় অনেকের তো সমস্যা হতে পারে অনেকের কাজে লাগে অনেকের সমস্যা হতে পারে সেই জন্য আমি জানাচ্ছি যে এরকম যেন না হয় তাতে আপনাদেরও অসুবিধা আমাদেরও অসুবিধা এরকম যেন না আর কোনো দিনও হয় আপনারা দেখবেন যাতে কাজটি তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি ভালোভাবে হয়